পশ্চিম বর্ধমান জেলার জলবায়ু তো আমরা সাধারণত মৌসুমী জলবায়ু আগে আমরা ঋতু বলতে বইয়ে পড়েছি ছটা ঋতু কিন্তু বর্তমান সময়ে পরিবেশ দূষণের কারণে সেই ঋতু কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে মোটামুটি অনুভব করতে পারি তিনটে মূলত গরমকাল আর শীতকাল মাঝে বর্ষাকাল গরমকালে এতোই গরম যে ওজন স্তরে সমস্ত ফুটো দেখা যাচ্ছে বলে এতোই গরম হচ্ছে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাচ্ছে মানুষ অস্বস্তিতে ভুগছে কালবৈশাখী ঝড় যে বৈশাখ মাসে হত সেটাও কিন্তু এখন আর দেখা যায় না সব ঋতুই এগিয়ে পিছিয়ে যাচ্ছে এই পরিবেশ দূষণের জন্য সেদিকটাও কিন্তু আমাদের ভাবতে হবে গাছপালা লাগানো গাছপালার পরিচর্যা সেইগুলো কিন্তু আমাদের করতে হবে যাতে আমাদের জলবায়ুটা ঋতুটা আমরা ঠিক করে পেতে পারি এই এতো গরমের হাত থেকে আমাদের বিভিন্ন রকমের শরবত আম পোড়ার শরবত লেবুর জল এইগুলো খেয়ে কিন্তু আমাদের শরীর ঠিক রাখতে হবে আর বর্ষাকাল বর্ষাকাল না হলে তো আমাদের চাষ আবাদ হবে না মুখে মানুষের মুখে অন্ন জুটবে না ধান চাষ কিছুই হবে না সেক্ষেত্রে বর্ষার ঋতুও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেইভাবে কিন্তু টিপটিপ করে সারাদিন ধরে যে বৃষ্টি সেটা কিন্তু এখন আর আমাদের চোখে পরে না বা অনুভব করতে পারি না তবুও যেটুকু বৃষ্টি হয় সেটাকেই কাজে লাগাতে হয় ঋতুর উপরে তো কারোর কোনো প্রকৃতির উপরে কারোর কোনো হাত আমাদের নেই সেই বর্ষাকাল বললেই কিন্তু সেই আমাদের রুপোলি মাছ ইলিশের কথা মনে পড়ে তা সেই মাছের সেই মাছ আমরা খাই পাই উপভোগ করি সেই সময়টাতে যদিও এখন সারাবছর সবকিছুই পাওয়া যায় কিন্তু বর্ষাকাল বলতেই কিন্তু একটা ইলিশের প্রতি একটা কিন্তু আমাদের কাজ করে ভালোলাগা কাজ করে আর শীতকাল শীতকালেও কিন্তু খুব শীত পরে মূলত দুমাসই শীতটা পাই শীতেও কিন্তু মানুষ যারা গরীব মানুষ তাদের কষ্ট যারা মোটামোটি পয়সা আছে তারা কিন্তু ম্যানেজ আমরা কিন্তু চালিয়ে নিতে পারি তাই কোনো ঋতুই কিন্তু একবারে সেইভাবে নেই সবকিছুই দেখা যাচ্ছে মানুষের সবকিছুকেই মানিয়ে নিতে হবে চলতে হবে এটাই